আমাদের রাজ্যে অনেক জেলা আছে তো বিভিন্ন জেলার বিভিন্ন রকম আঞ্চলিক ভাষা আছে যেগুলোকে আঞ্চলিক উপভাষা বলা হয় এবং এই ভাষায় বিভিন্ন জেলার মানুষ কথা বলে তারা একে অপরের মনের ভাব প্রকাশ করে এবং এটা বাংলা ভাষার থেকে অনেকটা আলাদা আবার পুরোপুরি আলাদা নয় এটা যারা বাংলা কথা বলে বাংলা ভাষা জানে তারা বুঝতে পারবে কেন এটা বাংলা ভাষার সাথেই একসাথে মিলিত হয়ে এটা তৈরি হয়েছে কারণ আঞ্চলিক ভাষা গ্রামের মানুষরা তাদের নিজেস্ব ভাষায় কথা বলতে বলতে আঞ্চলিক ভাষা তৈরি হয় এবং আমাদের এই যেটা রাজ্যের ভাষা বাংলা ভাষা সেটা যেমন শহরের দিকে এক রকম হয় গ্রামের দিকে আর এক রকম হয় তো এগুলোর জন্যই আঞ্চলিক ভাষাগুলো তৈরি হয়েছে তাছাড়া আঞ্চলিক ভাষা আর বাংলা ভাষার মধ্যে খুব একটা তফাৎ নেই